যারা নাগরিক বিজ্ঞান বা গবেষণা প্রকল্পে যুক্ত আছে খুবই ভালো কথা তাদের নিয়ে আমাদের দেশের গর্ব কিন্তু তারা আরও নতুন নতুন গবেষণা বা প্রকল্প আমাদের দেশে নিয়ে আসুক দেশকে উন্নত করুক এটাই আমরা চাই এখন যে হারে ক্যান্সার কিংবা কিডনি খারাপ এই সমস্যাগুলো দেখা যাচ্ছে সেগুলোকে গবেষণা করতে তাদেরকে অনেক কষ্ট করতে হয় সেগুলো কীভাবে হচ্ছে কোথা থেকে হচ্ছে কীভাবে সুস্থ হতে হবে সেই গবেষণাগুলো করতে হয় কিন্তু ক্যান্সার ক্যান্সারের ওষুধ এখনো হয়েছে কি না সঠিক আমরা জানি না সেগুলো সে বিষয়ে আমাদের গবেষণা করে জানতে হবে কিডনি খারাপ হলে তার জন্য সঠিক ট্রিটমেন্টের দরকার যেটা করলে সে তাড়াতাড়ি সুস্থ হতে পারে নানান গবেষণা নিয়ে আমাদের দেশকে তারা যেন আরও উন্নত করে তোলে